হ্যাঁ আমার সবথেকে প্রিয় খাবার হলো রেসিপি হলো যে ফ্রাইড রাইস আর মটন কষা এই দুটো আমার খুব প্রিয় খাবার এই খাবার দুটো আমার রান্না করতেও খুব ভালো লাগে এবং খেতেও খুব ভালোবাসি তো তাই এটি আমার কাছে খুব পছন্দের বলে মনে হয় কারন না ফ্রাইড রাইস করতে কিছুই সেরকম লাগে না বিনস গাজর ক্যাপসিক্যাম গরম মশলা এই সমস্ত লাগে আর চাল এগুলো লাগে তো আর খাসীর মাংস রান্না করতে খাসীর মাংস রান্না করবার জন্য কিছু উপকরণ লাগে যেমন খাসীর মাংস লাগে আলু লাগে গরম মশলা লাগে তার সাথে সাথে পিঁয়াজ আদা রসুন এই সমস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে আমি সাধারণত এইটা রান্না করে থাকি আর খাসীর মাংসটা যাতে খুব স্বাদ হয় বা রঙ খুব ভালো হয় বা খেতেও সুস্বাদু হয় তার জন্য টক দই দিই বা জায়ফল জয়ীত্রী দিই যাতে এটা খেতেও খুব সুন্দর হয়